হ্যালো ডাক্তারবাবু বলছেন হ্যাঁ ডাক্তারবাবু আমি ওই আগের দিন আপনার কাছে গেছিলাম না আমার একটু জ্বর হয়েছিল খুবই কয়েকদিন ধরে জ্বর কমছিল না তার জন্য আপনার কাছে যে আমি দেখিয়ে এলাম তার জন্য যে আপনি ওষুধ দিয়েছিলেন সেইগুলো তো খাচ্ছি কিন্তু আমার জ্বরটা কমছে না তার জন্য আমি আপনাকে ফোন করছি যে এখন কী করব আর জ্বরের সাথে সাথে মাথা ব্যথাও করছে গা হাত পাও খুব যন্ত্রণা হচ্ছে তো কী করব সেটা বুঝতে পারছি না তাই আপনাকে ফোনটা করলাম হ্যাঁ ওষুধগুলো তো শেষ মানে ওষুধগুলো শেষ হয়ে গেছে কিন্তু তাও আমি খাচ্ছি কিন্তু আমার তাও জ্বরটা কমছে না যেরকম জ্বর আসছিল এখনও সেরকমই আসছে আচ্ছা তাহলে এই জীবন সুরক্ষা হাসপাতালে যাব বলছেন তাই তো আর ওখানে গেলে কি আমি মানে আমি যেরকম মানে একটা সার্ভিস চাইছি একটা ভালো মানে সেরকম কি পাব বা ওখানে কি যারা ডাক্তার নার্সরা আছে আর ওখানে যে ডাক্তার নার্স যারা আছে তাদের এমনি ব্যবহার ট্যাবহার সেইগুলো সব ভালো তো আচ্ছা আর তাহলে ওই কী যেন নাম বললেন হাসপাতালটা আচ্ছা তাহলে ওই জীবন সুরক্ষা হাসপাতালে যাব তাহলে আমি কি আজকেই যাব জীবন সুরক্ষা হাসপাতালে আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু তাহলে আমি ওখানে যাই গিয়ে তাহলে আমি আপনার সাথে আবার যোগাযোগ করব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রেখে দিন